দাদা আমি তো খাবারের জন্য অর্ডার করেছিলাম আমি তো অনলাইনে পেমেন্টও করে দিয়েছি আমার কাছ থেকে টাকাটা কেটে নিয়েছে আপনি তো বলছেন টাকাটা আপনর কাছে যায়নি এখনও হয়তো কোনও কারণে অনলাইনের জন্য আটকে গেছে কিন্তু আমার কাছে টাকাটা কেটে নিয়েছে আপনি দেখুন হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে